শিল্প আমাদের জীবনের প্রতিটি দিককে অন্তর্ভুক্ত করে আমরা যে পোশাক পরিধান করি আমরা যে ভবনে থাকি আমরা যে গান শুনি আমরা যে ওষুধ খাই আমরা যে বই পড়ি এই সব যদি মানুষের সৃজনশীল ক্ষমতা না থাকত তাহলে অস্তিত্বই থাকত না যোগাযোগের একটি ফর্ম মানবজাতির মতোই পুরোনো শিল্প হলো কীভাবে মানুষকে যোগাযোগ করেছে উদ্যাপন করেছে রেকর্ড করেছে এবং সময়ের মধ্যে শুরু আমাদের জীবনে বর্ণনা করেছে অবশ্যই এটি এক নিছক কাকতালীয় হতে পারে না যে আমাদের সর্বশ্রেষ্ঠ উদ্ভাবক এবং বিজ্ঞানীরাই শিল্পকলায় বিপুলভাবে উপহার পেয়েছিল নিউ নিউটন এবং আইনস্টাইন নামে দুটি কিন্তু বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছেন কারণ তারা সৃজনশীল ছিলেন তাদের বাক্সের বাইরের চিন্তা করার সহজাত ক্ষমতা ছিল আধুনিক দিনের প্রয়োজনীয় শিল্পগুলি হলো যেমন ইন্টারনেট ইন্টারনেট এর যোগাযোগ ব্যবস্থা সৃজনশীল চিন্তাবিদদের দ্বারা চিন্তা করা হয়েছিল প্রকৃতি পো পক্ষে বিজ্ঞানের অনেক তত্ত্ব যা পর্যবেক্ষণ এবং পরীক্ষার মাধ্যমে ভৌত এবং প্রাকৃতিক জগতের গঠন এবং আচরণের অধ্যয়ন করে এই শিল্প প্রথম স্থানে যা পর্যবেক্ষণ এর ব্যাখ্যা নিয়ে আসতে কল্পনা প্রস্তুতভাবে চিন্তা করার ক্ষমতা প্রয়োজন সেগুলি শিল্প দ্বারাই সম্ভব আধুনিক সমাজে সৃজনশীলতাকে মূল্য দেওয়া এবং উত্তর সাহিত্য করা উচিত যখন আমরা আ রকেট জাহাজ এবং ক্যানসারের বিরুদ্ধে চলমান যুদ্ধের সমন্বয়ে এই যুগে প্রবেশ করেছি তখন এই শিল্প তৈরি হয়েছিল